আমরা এক জায়গা থেকে বাংলা ভাষাকে বিভিন্নভাবে বলে থাকি বা বিভিন্নভাবে উচ্চারণ করে সেটাকে ব্যবহার করে থাকি

আমরা বলছি যে কোথায় যাচ্ছিস এই ভাষাটাকে আমাদের থেকে আমরা যেখানে আছি সেখান থেকে হয়তো দুশো মিটার কি একশো মিটার দূরে গিয়ে দেখতে পাওয়া যায় সেই ভাষাটাকে একজন মানুষ বলছে কোথায় যাচ্ছিস কোথায় গিজলি বা কুনঠি যাউটু এরকম একটা ব্যাপার থেকে যায় বাংলা ভাষাকে আমরা বিভিন্নভাবে কথা বলি বিভিন্নভাবে প্রয়োগ করি এক জায়গার থেকে আমরা আমাদের আশেপাশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা এক জায়গায় বাস করি একসঙ্গে চলাফেরা করি কিন্তু আমাদের ভাষা বলার চলা বলার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা আমরা সকল সময় ভাবি যে আমরা একইভাবে কথা বলছি বা একইভাবে সবাই চলছি কিন্তু না আমরা একইভাবে সকল সময় চলি না একইভাবে কথা বলি না আমরা যেটাকে বলি যে ভাত খাব সেটাকে অন্য সম্প্রদায়ের মানুষ বলছে ভাত খাইচু ভাত খাবু এরকমভাবে কথা বলে তো সেই ভাবে বোঝাতে গেলে বাংলা ভাষাকে আমরা আমাদের মনের ভাবকে প্রয়োগ করতে বিভিন্ন ভাবে বলে থাকি বিভিন্নভাবে আমরা সেটাকে বুঝে থাকি আমরা একইভাবে বুঝলেও বাংলা ভাষাকে অন্যভাবে বলেও থাকি তাই এই ভাষাকে আমরা বাংলা ভাষা বলে মানি বা বাংলা ভাষার উচ্চারণ সেটা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বলে থাকে বা বিভিন্নভাবে তাদের মনের ভাব প্রকাশ করে থাকে কিন্তু দেখতে গেলে দেখা যায় আমরা একই জায়গায় বাস করি একই একই এলাকার মধ্যে থাকি একই ভাবে চলাফেরা করি সবাই কিন্তু তবুও আমরা ভাষাটাকে বিভিন্নভাবে বলার চেষ্টা করি বিভিন্নভাবে বোঝার চেষ্টা করি এটাই হলো বাংলা ভাষা আর এটাই নিয়ে আমরা সকল সময় চলাফেরা করি এই ভাষা আমরা মনের ভাব প্রকাশ করি